আমার এলাকায় স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য মনে হয় আমাদের এখানে একটা হসপিটাল আছে সেই হসপিটালে প্রতিদিন ডাক্তারবাবুরা থাকেন না কোনও কোনও দিন হয়ত দেখব গিয়ে যে ডাক্তারবাবু নেই তখন মনে হয় ওটা ডাক্তারবাবু প্রতিদিন যে থাকলে খুব ভালো হত সব মানুষজনদের আর ওখানে না খুব অল্প বেড আছে ওই ছটে ছটা বেড আছে ছটা বেডের জায়গায় যদি ওটা দশটা বেড দেওয়া হত তাহলে মনে হয় আরও বেটার হত আমার মনে হয় নাহলে এমনি যে বাথরুম ইলেকট্রিক এগুলো আছে মোটামুটি যেগুলো আছে তার থেকে আরও দু চারটা ফ্যান আরও বেড আরও ডাক্তারবাবুর ওইগুলোর খুব প্রয়োজন আছে কারণ রুগিদেরকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তার জন্য ঠিকঠাক বেঞ্চের ব্যবস্থা করা দরকার বেঞ্চ থাকলে অন্তত পেশেন্টরা বসবে সেই পেশেন্টদের একটু দুর্ভোগ থেকে তারা ঠিক থাকবে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আরও শরীর খারাপ হয়ে যাবে এগুলো একটু ঠিক পরিবর্তন এই জিনিসগুলোর পরিবর্তন মনে হয় খুব ভালো হয় স্বাস্থ্যকেন্দ্রে উন্নতি হয়